আচ্ছা আমি জানতে চাইছি যে আপনি কোথায় আছেন তো আমি বুঝতে পাচ্ছি না আপনি বলুন কোথায় আছেন তো যাই হোক আপনি ম্যাসেজ করছেন কিন্তু আমি বুঝতে পাচ্ছি না আমি তো এই মুদি দোকানটার সামনে দাঁড়িয়ে আছি এই হচ্ছে গোস্বামীদের মুদি দোকানের সামনে আপনি তাড়াতাড়ি চলে আসুন তো এরকম করলে আমি আমার যেখানে যাওয়ার কথা সেখানে তো আমি যেতে পারবো না আমি হচ্ছে গোস্বামীদের গোস্বামী বলতে সুব্রত গোস্বামী তার দোকানের সামনে দাঁড়িয়ে আছি সেখানে আপনি আসুন নইলে কুন কিন্তু খুব সমস্যা হয়ে যাচ্ছে কারণ আমাকে ঠিক টাইমে বাড়ি ফিরতে হবে অনেকটা সময় চলে যাচ্ছে তো গাড়ি বাড়ি বাড়ি ফিরতে না পারলে তো বাড়িতে সমস্যা হবে বাড়িতে অশান্তি হবে তো আমি তো অনেকক্ষণ আগে পৌঁছে গেছি আপনি চলে আসুন আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি আপনাকে দেখতে পাচ্ছি না আপনি সেটা বলুন আমি কিন্তু এই সুব্রত গোস্বামীর দোকানের সামনে দাঁড়িয়ে আছি আমি আপনাকে দেখতে পাচ্ছি না আপনি আমাকে সেটা ভালো করে বলুন যে আপনি কখন আসছেন আমি কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি না আপনি তাড়াতাড়ি চলে আসুন